হ্যালো কে ভাই ও আমি তোমার বউদি বলছি কেমন আছ ভাই আমিও খুব ভালো আছি আর সবাই ভালো আছে বাড়ির ও ভাই তুমি হ্যাঁ সবাই ভালো আছে বলছি ভাই তুমি এখন কোথায় আছ ও আচ্ছা বলছি কখন বাড়ি যাবে বলছি ভাই দেখো না একটা টি ভি কেনার জন্য বলছিলাম কিন্তু কী করব সেটাই ভাবছি সেটাই তো বলছি যে ছোটো নিলে ভালো হবে না বড় নিলে ভালো হবে সেটাই ভাবছি আর কি কী হয় বলো তো কত টাকা ওই হাজার পনেরো হাজারের মধ্যে নেব তাও কতর মধ্যে হলে ভালো হবে তুমি তো দোকানের সামনে রয়েছ সবসময় তুমি জানবে হ্যাঁ এল জি কোম্পানি তো অনেক দিনের হয়ে তবু সেটা কি চলবে ও তা ও স্যামসাং হ্যাঁ যে হোক একটা নিলেই হচ্ছে তোমার দাদা বলছিলো যে তুমি ভাইয়ের সাথে পরামর্শ করবে ভাই তো দোকানের সাইডেই থাকে বাজারের তাহলে ভাই হয়তো জানতে পারবে কোনটার কী দাম তুমি ওই দুটো দামই একটু ঠিকঠাক করে জানবে দেখিনি কোনোভাবে এল সি ডি টি ভিটাই ভালো হ্যাঁ চলে বুঝতে পারছি সেটা হচ্ছে ওটা আমার রুমের জন্য নেব হ্যাঁ বলছি ওটা আমাদের রুমের জন্য নেব এটা আসলে সবাই দেখবে ওই হলেতে রাখব ডাইনিংয়ের কাছে রাখব ওই টি ভিটা নেব বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই জন্য টি ভিটা নেব বলছি আর ওটা তো বাড়ির আমাদের পার্সোনাল রুমের নেব হ্যাঁ হ্যাঁ তোমার দাদা বলল যে এই তো এই সময় তো কালীপুজোর অফার চলবে আর তুমি তাহলে ভাইকে জিজ্ঞাসা করবে যেন অফারের মধ্যে যেন হয় তাহলে কিছু ছাড় বাদও তো পাব ও তুমি কি থাকবে না কি সে তো কালীপুজোতে তো খাওয়াতেই হবে ভাই বলে কথা হুম অফারের টাকাটাতে তো খাওয়াবোই তাছাড়া কি আমার কি আর কি টাকা নেই তোমাকে খাওয়ানোর মতো অবশ্যই খাওয়াব তাহলে তারপর বিয়েটা কবে করছ ও দেখে দেখে এই মাসটাই পেলে ভাই শুনেছি অতিরিক্ত আছে তো ভাবছি তোমার বিয়েতে তোমাকে একটা টি ভি গিফট করে দেবো এখন কালী পূজার অফার চলছে না ওই জন্য টি ভিটাই নিয়ে দিয়ে দেবো তাহলে দেখবে টি ভির সাথে যেন ফ্রিজও একটা পাওয়া যায় তাহলে একটা তোমাদের জন্য ফ্রিজ নেব আর একটা আমাদের জন্য টি ভি নেব একসাথে অফারটাও বেশি একটু পাওয়া যাবে

হ্যাঁ বুদ্ধি না খাটালে হবে বুদ্ধি না খাটালে এখন চলবে না তারপর তুমিও যে দোকানটাতে আছ কত কী বেতন দিচ্ছে তোমাকে ও আচ্ছা আচ্ছা তাহলে দেখো কোনো কোম্পানি টোম্পানির কাজে জয়েন করতে পারো কি না হুম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ওই টি ভিটার কথা বলে রাখো আর দুটোই জিজ্ঞাসা করবে আমি তোমার দাদাকে জিজ্ঞাসা করব কোনটা নেবে তুমি দুটোরই দাম জিজ্ঞাসা করে অফারটা জিজ্ঞাসা করে আমাকে বলবে

আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে